আমি গত কুড়ির মে একটি ক্যাবে করে চন্দ্রকোনা টাউন থেকে দিঘা বেড়াতে গিয়েছিলাম এখন আমি পুনরায় ওই ক্যাবটিতে করেই কলকাতা যেতে চাই তাই ওই ক্যাবটি আমি বুক করতে চাই